বর্তমানে সকলের হাতে স্মার্টফোন চলে আসার জন্য খেলাধুলা অনেকটা কমে গেছে এবং গ্রামের দিকে মাঠ ফাট থাকার আছে সবই আছে কিন্তু এখনকার সব ছেলেমেয়েরা সব এখন ফোনের দিকেই বেশি আসক্ত হয়ে পড়েছে ওই জন্যে খেলাধুলার মান অনেকটা কমে গেছে আর এখন সব ফোন দেখতেই বেশি ব্যস্ত হয়ে পড়ছে আর হচ্ছে আমাদের গ্রামে অনেক মাঠখাটও আছে এবার সরকার থেকে যদি একটু তাই সেই সবগুলো খেলাধুলা চালিয়ে যাওয়ার জন্য একটু সাহায্যও করে কোদাও কোথা সরকারি জিম ফিম এটা ওটা খেলাধুলা যেগুলো দরকার সেইগুলো যদি একটু সরকার থেকে একটু তদ্বির করে গড়ে তোলে তাহলে খেলাধুলার মান আর একটু ভালো হয় এবং প্রত্যেক বাচ্চা তারা খেলাধুলার মাঠে আসতে পারে সেরকম যদি সরকার থেকে একটু সুযোগ সুবিধা করে দেয় তার জন্য একটু সরকারকে লক্ষ্য রাখতে হবে এবং দেখতে হবে এই এইগুলো যেন একটু সরকার করে